আমি প্রথমত গ্রামে বাস করি আমাদের গ্রামে সব খুব দরিদ্র মানুষ তারা খাটে খায় কোনো ভালো ফিল্ড নেই বা কোনো ভালো ফাঁকা জায়গা নেই যে সেখানে খেলাধুলা হয় মানুষ খেলাধুলাটাকে আমাদের গ্রামে অতটা গুরুত্ব দেয় না কিন্তু ছোটোবেলায় যখন স্কুলে পড়াশোনা করেছি তখন আমরা স্কুলে খেলাধুলা করেছি অনেক রকম খেলাধুলা সেগুলো করেছি এখন আর সেগুলো করি না হয়তো মোবাইলেই এরকম গেম টেম এসব খেলি খেলা দেখি ক্রিকেট